বাংলা ভাষা বাংলা ভাষার মানে আমরা বাঙালি আমরা সবাই বাংলা ভাষা বলি আমাদের গোষ্ঠী সবাই বাংলা ভাষা বলে তো সেইখানে আমাদের বাচ্চাদের বাংলা ভাষা শেখানোই তো আমাদের দেরই আমাদেরই কাজ আমরা তো আর বাঙালি আমার বাচ্চাদের তো আর অন্য ভাষাতে শেখাতে পারি না তো সেই কারণে যে বাংলা ভাষাই হচ্ছে আমাদের সব কিছু আমরা স্থানীয় বাঙালি তো আমরা তো বাংলা ভাষাই বাংলা ভাষাই বলবো আমরা চেষ্টা করবো যে আমার বাচ্চারাও আরও ভালো বাংলা ভাষা বলে কিংবা আরও বলতে পারে আমরা ওই চেষ্টাটাই করবো যেন আমাদের বাচ্চারা ভালোভাবে বাংলা কথাটা পরিষ্কারভাবে বলতে পারে আমরা বাঙালি ভাষা ভাষা নিশ্চয়ই বাংলা কথা বলবো বা শেখাবো আমার স্থানীয় আমরা বা বাংলা বাংলার মানুষ আমাদের গোষ্ঠী মানেষ সবাই বাঙালি বাংলা কথাই বলে তো আমরা তো সেটাই তো বাংলা কথাই তো নিশ্চয়ই বলবো কিংবা আমাদের বাচ্চাদেরও শেখাবো বাংলা ভাষাটাই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সব ভাষার থেকে আমাদের কাছে আমাদের বাংলা ভাষাটাই সব থেকে ভালো ভালো লাগে বাংলা ভাষাটাই বলতে